আমি মনে করি শিক্ষা এবং খেলাধুলা একে অন্যের পরিপূরক আমাদের আমরা জানি প্রাচীনকাল থেকে মুনি ঋষিরাও বলে এসেছে স্বাস্থ্যই সম্পদ আপনি আপনারা জানেন যে সব কিছুই ক্ষণস্থায়ী কিন্তু স্বাস্থ্য যদি আপনার সুস্থ্য থাকে স্বাস্থ্য সুস্থ্য থাকলে মনও সুস্থ থাকে মন সুস্থ থাকলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন এই জন্যে আমি সবাইকেই বলি আমি নিজেও সেটা চেষ্টা করি যতই বয়স হোক না কেন সকালবেলায় অন্তত একটু ফিজিক্যাল ওয়ার্ক করা একটু হাঁটা হাঁটি করা একটু কায়িক পরিশ্রম করা আমরা জানি এখন আমরা বিলাসবহুল জীবনে অভ্যস্থ হয়ে পড়েছি আপনারা খেয়াল করে দেখবেন বেশিরভাগ ডাক্তারখানায় ভিড় থাকে তথাকথিত কেস হ্যাঁ বিরল কেস তারপরে আপনার ভুঁড়িওয়ালা লোকদের তো আপনারা এখন আমরা খুব কম লোককেই দেখি যারা একটু সকালবেলা গিয়ে দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে এই করে কিছু বললেই বলে বয়স হয়ে গেছে এবং এই আমাদের যে এখন মহামারীর আকার নিয়েছে সুগার এবং প্রেসার সকালবেলায় যদি নিয়মিত অন্তত আধ ঘন্টা হাঁটা যায় তাহলেই সুগার এবং প্রেসার এসব থেকে অনেক সংযতভাবে জীবন যাপন করা যায় এবং সুগার এবং প্রেসার ধারে কাছে ঘেঁষে না তা আমি বলবো সবাই পড়াশোনাকে যেরকম গুরুত্ব দেয় সাথে সাথে যেন স্বাস্থ্যের দিকেও নজর রাখে এটাই আমার অনুরোধ